হ্যাঁ বলো

ও ওকে দায়িত্ব দেওয়া উচিত হয় নি সমরেশকে দিলে অনেক বেটার ওর মধ্যে সেই ট্যালেন্ট নেই এত বড়ো একটা প্রোগ্রামকে ও সাজিয়ে গুছিয়ে করবে ওই ট্যালেন্ট কিন্তু ওর মধ্যে নেই আমার মতে সমরেশকে দেওয়া বেটার ওটা কিন্তু আমাদের মধ্যে আলোচনা করা উচিত বুঝলে তো আর আরেকটা ব্যাপার আমি একটু সমরেশকেও বলবো বা মিটিংয়ে থাকবো একটা আলোচনা করবো এই প্রোগ্রামে কিন্তু বাইরের আর্টিস্টকে দরকার নেই আমাদের কলেজের অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে তারা কিন্তু দেশাত্মবোধক গান নাচ সব কিছুই করতে পারে তোমার কি মত ভাই এটা ঠিক বলেছো তবে এটা ওকে অপমান নয় বাবুসোনাকে ওকে সঙ্গে নিয়েই আমরা মিটিং করে আলোচনার মাধ্যমে ওকে কমিটির মধ্যে রেখে সমরেশকে মেন দায়িত্ব দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি তবে হ্যাঁ এটার ব্যাপারটা আমি ভাবছি বাবুসোনাকে দিয়েই শুরু করাবো যে তুমি কমিটি থাকো তার সঙ্গে সমরেশকেও নিয়ে নাও এবং এই কালচারাল প্রোগ্রাম তোমাদের তো পর পর গান সিলেক্টে দেশাত্মবোধক যত গান আমরা পর পর নেট থেকে দেখে ইয়ে করে করে একটা পারফরমেন্স আমাদের যেসব বন্ধুরা যারা যারা নাচের সঙ্গে যুক্ত যারা ভালো কবিতা বলতে পারে এদেরকেই পর পর নোবো বাবুসোনার ইচ্ছা বাইরে থেকে পয়সা খরচা করে শিল্পী আনা আর আমাদের হ্যাঁ নিজেদের স্টুডেন্টদের সুযোগ পাবে না এদের মধ্যেই তো ট্যালেন্ট আছে এরা এই ট্যালেল্টটা প্রকাশ করার আমাদের নিজেদের কলেজে জায়গা থাক এটাই এই হ্যাঁ ঠিক আছে রাখলাম